হ্যাঁ আমি পড়াশুনা সম্পর্কে প্রথমেই বলি যে আমি পড়াশুনা খুব একটা করতে পারি নি আমি আমার বাড়ির আর্থিক অবস্থা সেই রকম ছিল না বলেই আমি নবম শ্রেণী পর্যন্তই পড়তে পেরেছি কারণ আমার বাবা দিন মজুর ছিলেন সেই জন্য বাবা সম্ভব ছিল না যে আমরা ভাই আমরা ছিলাম চার ভাই বোন চার ভাই বোনকেই পড়াশুনা করানোর কারণ পড়াশোনার ইচ্ছে আমার প্রথম থেকেই ছিল আমি ক্লাসে থার্ড হতাম কিন্তু তা কী হয়ে কিছু লাভ নেই কারণ আমাকে নাইন নবম শ্রেণী পর্যন্ত পড়ে আমাকে পড়াশুনা থামিয়ে দিতে হয় কারণ বাবার ক্ষমতার বাইরে ছিল চার ভাই বোনকে এক সঙ্গে পড়াশোনা করানোর আর আমি তো প্রথমেই বললাম তারপর আমার নবম শ্রেণী পর্যন্ত পড়ানোর পর বাবা আমার কি করে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর এখন আমি একদমই গৃহবধু আমি কোনো কাজকর্ম কিচ্ছু করি না কারণ আমি তো পড়াশুনো সেই রকম শিখি নি যে কোনো কাজকর্ম করবো সেজন্যে বাড়ির কাজকর্মই করি আর এইভাবেই আমার চলে যাচ্ছে আর পড়াশুনা আর করার ইচ্ছা থাকলেও আমি আর করতে পারলাম না আর বিয়ের পর তো আর সেটা সম্ভব নয় পড়াশুনা করার কিন্তু আর হয়ে উঠলো না তাই ওই পড়াশুনা নাইন পর্যন্তই হয়ে থেকে গেলো কিন্তু ইচ্ছা ছিল আমার পড়াশুনা করে মানুষের মতো মানুষ হওয়ার কিন্তু সেটুকু আর হলো না তখন বিয়ের আগে বাবা পড়াতে পারলেন না এখন বিয়ের পর তো আর তো সেটা সম্ভব নয় তাই পড়াশুনা এখানেই আমার থেমে গেলো